বলছি আমার না পুরোনো ফোনটা খুব ডিস্টার্ব করছে অনেক দিন থেকে ডিস্টার্ব করছে ভালো চার্জ নিচ্ছে না কখনও কখনও মানে নেট ভালো চলছে না তা আমার এই ফোনটা বাদ দিয়ে আমি একটা নতুন ফোন কিনবো হ্যাঁ নতুন ফোন কীরকম আপনার হবে বলুন তো কেরকম বাজেট দশ বারো হাজার টাকার কি ফোন পাওয়া যাবে ওগুলো কী কী কোম্পানির ফোন আছে আপনি কি বলতে পারবেন হুম ওগুলো ও ওগুলো কীরকম দাম স্যামসাংয়েরটা কীরকম দাম হুম আমার এর আগেরটা স্যামসং ছিলো এটা বন্ধ হয়ে গেছে তোমার ইউটিউবটা বন্ধ হয়ে গেছে ওই স্যামসাংটার কীভাবে ইউটিউব আবার বন্ধ টন্ধ হবে না তো অবশ্য অনেকের স্যামসাংয়ে ইউটিউব চালু আছে কিন্তু আমার বন্ধ হয়ে গেছে ওই জন্যে নতুন ফোন নোবো তাহলে কবে তো কটা বাজে আজকের আর যাবো না কি কালকে যাবো ও কটায় দোকান খুলছে ও আচ্ছা ফাইভ জি বলতে ওগুলো কীরকম দাম পড়বে ও আচ্ছা এগুলো ভালো সেইটাই ভাবছি মানে আমার তো বাজেটটা খুব বেশি না ওই দশ বারো থেকে এরকম বারো হাজার জাস্ট হতে পারে একটু